আমাদের ছুটির দিনগুলির মধ্যে একটি হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ওই দিনকে আমরা সকাল থেকে বাচ্চা বড় সবাই মিলে পতাকা উদযাপন করা হয় ওই দিনকে আমাদের বাচ্চাদের বড় সবাই মিলে মিষ্টি ফল খেয়ে আমরা আনন্দ করি পাড়া ঘুরে অনেক সময় নাচ গান করে অনুষ্ঠান করা হয় আমাদের এখানে তারপরে একটি হলো প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি ওই দিনও আমাদের দেশের দেশের সংবিধান তৈরি হয়েছিল সেই হিসাবে আমরা ওই দিনও পতাকা উদযাপন করে আনন্দ উপভোগ করি তার সঙ্গে আমাদের আরেকটি ছুটির উৎসব হলো দুর্গা পূজা দুর্গা পূজার মধ্যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা এই কটা দিন খুবই আনন্দ করে থাকি পূজায় জামা কাপড় কেনা অনেকদিন ধরেই ঘোরা ঘুরতে যাওয়ার একটা আনন্দ আমরা অনেকই এই কটা দিন ঘুরে বেড়িয়ে দিন কাটিয়ে থাকি খাওয়াদাওয়া করা এক দশমীর দিনকে আমরা আবির খেলে আমাদের মাকে নিরঞ্জনের পথে নিয়ে গিয়ে আমাদের ওই উৎসবটি শেষ করে থাকি তারপরে আসে আমাদের লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা আমাদের প্রতি বাড়ি বাড়িতেও পূজা হয় সেই ইয়েতে আমরা ওই দিনকে অনেক আলো দিয়ে সাজিয়ে আমাদের গ্রামটাকে ময় ভালো উন্নত করার চেষ্টা করি ওই তার লক্ষ্মী পূজা হয়ে যাওয়ার পরে আসে কালী পূজা কালী পূজা ও ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর দিনকে আমরা গোটা গ্রামে আলো লাগিয়ে গ্রামটাকে আলোকিত করে থাকি ওই দিনকে আমরা বাজি আগরবাতি প্রদীপ মোমবাতি জ্বেলে গোটা গ্রাম গোটা শহর ওটাকে আলোকিত করে রাখি তারপরে আসে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা লোক ওটা মুনিদের আশ্রম সেখানে প্রচুর লোকের ভিড় হয় প্রচুর লোক সমাগম থাকে ওখানে আমরা গিয়ে খুব আনন্দ উপভোগ করি সুমুদ্রে চান করা মন্দিরে গিয়ে পূজা দেওয়া লোকের সঙ্গে মেশা সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলা আলোচনা করা এসব নিয়ে আমাদের গঙ্গাসাগর মেলা ওখানে আমরা শেষ করি করে বাড়ি চলে আসি